যোগা ব্যায়াম সাধারণত মানুষের শরীরে ক্ষতি করে না বরং উপকারেই করে যোগ ব্য্যায়ামের দ্বারা মানুষ সমস্ত কাজকে সিদ্ধ করতে পারে যোগ প্রতিদিন বা নিয়মিত করলে শরীরের যেমন উপকার হয় সেমন দীর্ঘ জীবনযাপন করা যায় যোগ যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য মানুষ যে বহুদিন ধরে ধ্যান করে বা যোগা করে সে প পূর্বের কী ঘটনা ঘটবে বা ঘটতে চলেছে সেক্ষেত্রে তার একটা ধারণা তৈরি হয়ে যায় তার মনের মধ্যে সে বলতে পারে যে আমার জীবনে পরবর্তীকালে কী হতে পারে এবং এছাড়াও ধ্যান যোগব্যায়াম মানুষকে শুধু প্রভাবিত করে না এছাড়া মানুষকে রক্ত সঞ্চালন এবং সুস্থ রাখার একটা অঙ্গ এই এই যোগব্যায়াম যে নিয়মিত করতে পারে তার শরীরে বাইরের থেকে কোনো ব্যথা বেদনা বা অন্য কিছু এসে বাসা বাঁধতে পারে না যোগ প্রতিদিন করার নিয়মিত করলে তার মস্তিষ্ক সব সমময়ের জন্য সচল এবং স্থির থাকে যার ফলে সে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ঠান্ডাভাবে বা সুস্থ মাথায় একটা সিদ্ধান্ত তার মাথা দিয়ে বেরিয়ে আসে এটা এটা শুধু ধ্যান বা যোগ এটা করলে হয় যোগ বা এ একটা সাধনা জিনিস যে সাধনা করে সেই একমাত্র বুঝতে পারে তার শরীরের উপকারিতা এছাড়া যে করে না বা সে খাওয়া দাওয়া করে আর ঘুরে বেড়ায় তারপর সে ধীরে ধীরে যখন তার বয়স বয়স হতে থাকে সে তখন বিভিন্ন রোগাক্রান্ত বা কোনো কঠিন সমস্যা এসে পড়ে যোগের অনেকগুলো ব্যায়াম আছে যা পা হাত পায়ে হাঁটুতে মস্তিষ্কে ঘাড়ে পেটে বুকে সমস্ত কিছুই উপরে অনেক কিছু আছে যার ফলে মেরুদণ্ড বা ফুসফুসের ফুসফুসের রক্ত ফুসফুস থেকে আমাদের রক্ত সঞ্চলন হয় এগুলো ফুসফুসের রক্ত সঞ্চলন করতে সহযোগিতা করে এবং সচল থাকে এছাড়াও আমাদের যে হা বাতের ব্যথা বলি আমরা সাধারণত সেগুলো যোগব্যায়ামের দ্বারা আমাদের নিরাময় হয় কিন্তু যোগব্যায়াম নিয়মিত করলে মানুষের একটা উপকার সে তো পাবেই তাছাড়া সে দীর্ঘ জীবন উপলব্ধি করতে পারবে এবং একে অপরকে যদি সে শেখাতে পারে সেও একটা নতুন জীবন ফিরে পাবে এবং যার অসুস্থ মানুষ বা যে হাঁটতে চলতে পারে না তার ব্যথা বেদনা বা অন্য কিছু সমস্যা হয়ে থাকে সে যদি এই যোগব্যায়াম দ্বারা যোগব্যায়াম নিয়মিত করতে থাকে তাহলে তার ওষুধের থেকে মনে হয় সমস্ত রোগটাকে তাকে নিরাময় করতে পারবে এবং সে আর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এটা এটা করলে ওষুধের থেকে ভালো এর উপকারিতা আছে এবং সে কিছুদিন করার পরে ধরো সে বন্ধ করে দিলো সেক্ষেত্রে কিন্তু তার আবার যেমন ছিল তেমনি আস্তে আস্তে চলে আসবে তখন তার আবার সেই রোগাক্রান্ত হতে পারবে পেটের মেদ কিংবা পেটের মেদ কিংবা মস্তিষ্কে বিকৃতি হওয়ার থেকে রক্ষা করতে পারে মেদ জমতে গেলে পেটের ওপরে যে অনেকগুলো যোগা আছে সেগুলো করলে পেটের মেদ কমে সে তার একটা যেন বয়স হয়ে গেলেও একটা স্বাভাবিক বা আঠেরো বছরের যুবকের মতো তার চেহারা হতে পারে বা সে অনুভব করতে পারে তার বয়স যতই হোক না কেন এছাড়াও মাজা কোমর সাধারণত গ্রামাঞ্চল বা শহরের অধিকাংশ মানুষ তারা কর্মে কাজে কর্মে ব্যস্ত থাকে এরাও অনেকে করতে পারে না কিন্তু যে নিয়মিত করে সেই একমাত্র উপকার বোঝে